ঘড়িটিতে সময় দেখা গেলেও মাঝেমধ্যে নিজের থেকে ঘড়িটি বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘড়িটিতে চার্জ বেশিক্ষণ থাকছে না এটিতে তারিখও দেখা যায় না